আমি একটি আমার স্বপ্নের বাড়ির সামনে একটি বাগান করলাম এবং ওই অঞ্চলেরই আমাদের ধরুন রামজীবনপুর অঞ্চলে সেখানে গাছপালা সব যুক্ত করলাম কারণ আমি সেখানে নার্সারি থেকে আরামবাগ পল্লীশ্রী নার্সারি থেকে আমি প্রচুর গাছ নিয়ে এলাম অনেক রকমের গাছ নিয়ে আসলাম পেয়ারা গাছ আরো বাতাবি গাছ মুসম্বি লেবু কমলা লেবু কাগজি লেবু এসবের গাছ আরো সব লাগালাম এবং লাগালাম আবার অন্যান্য ছাড়াও রয়েছে আম গাছ জাম গাছ বট গাছ তারপর আকাশমনি গাছ এইসব গাছ আমি লাগালাম কারণ এই গাছগুলো লাগালাম কারণ শিশু গাছ এই গাছগুলো কেন আর আমি লাগালাম কেন বলুন তো কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় এবং গাছ লাগানোটা প্রচুরই দরকার কারণ অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না তাই বাড়ির সামনে গাছপালা থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি গুরুত্বপূর্ণ কারণ কথাই আছে গাছ লাগান প্রাণ বাঁচান গাছ না থাকলে মানুষ অক্সিজেনও পাবে না অতএব গাছ লাগানো সকলেরই দরকার বাড়ির সামনে গাছ থাকলে ধরুন গরমকালে প্রচুর গরম লাগছে কিন্তু বাড়ির সামনে গাছটা থাকলে সেই গাছটার বাতাসটাই আপনার শরীরটা খুব বা দারুণ লাগবে এবং ধরুন আপনি রোদে তেতে এসেছেন বট গাছ লাগালেন সেই বট গাছটার তলাটায় বসলেন শরীরটা প্রচুর আরাম লাগল কারণ বট গাছের ছায়া প্রচুরই ঠান্ডা এবং মানুষকে আরামদায়ক দেয় এই জন্য বলছি আপনাদের সকলকে যে গাছ লাগান প্রাণ বাঁচান কারণ যত বেশি গাছ লাগাবেন তত বেশি অক্সিজেন পাবেন কারণ গাছ ছাড়া মানুষ বাঁচে না অতএব গাছ লাগানোটা সকলেরই গুরুত্বপূর্ণ